আমি যেহেতু বাইক চালানোতে খুবই পছন্দ করি এবং বাইকের আমি খুবই যত্ন নিই আমি মনে করি লং ড্রাইভে লং রুটে যাওয়ার সময় আমার বাইকটারও একটা প্রতি ভালোবাসা থাকে সেই বাইকটার ভালোবাসাটাই আমাকে অনুপ্রাণিত করে যেহেতু আমার সব সময়ের সঙ্গী বাইক সেহতু বাইক চালাতে আমার খুব একটা অসুবিধা হয় না